হ্যাঁ হ্যালো আমি মজুমদার ফার্মেসি থেকে বলছি হ্যাঁ দাদা ওই আমি আপনাকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিস্টগুলো পাঠিয়েছি দেখুন আমার মেডিসিনের ডিমান্ডের সবকটা মোটামুটি অ্যাভেলেবেল হবে তো হুম

আচ্ছা আচ্ছা পাওয়া যাচ্ছেনা হুম আচ্ছা ঠিক আছে ওই দুটোকে তাহলে বাদ দিয়ে বাকিগুলোর কত প্রাইজ হচ্ছে মোটামুটি একটু ডিসকাউণ্ট করবেন না দাদা দেখুন না এখন একটুখানি বুঝতেই তো পাচ্ছেন অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে আপনার এটাই তো হোয়াটসঅ্যাপের গুগল নাম্বার এটাই আছে তো গুগল পেতে ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে তাহলে ফিফটি পারসেণ্ট অ্যাডভান্স করে দিচ্ছি আর আপনি মাল ডেলিভারি করুন আমি তাহলে বাকিটা আপনাকে ওখানেই ক্যাশে দিয়ে দেব তাহলে হ্যাঁ হুম আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা হুম হুম ঠিক আছে হাঁ ঠিক আছে ঠিক আছে দাদা আমি পেমেন্ট করে দিচ্ছি আপনাকে জানাচ্ছি তাহলে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি গুগল পেতে করে আপনাকে পিং করছি হোয়াটসঅ্যাপে ঠিক আছে ঠিক আছে ওকে রাখছি তাহলে দাদা